বাঁকুড়া জেলা বছরের পর বছর উন্নত হয়েছে প্রথমে বলি কৃষি ঐতিহাসিকভাবে কৃষি ছিলো বাঁকুড়ার প্রধান অর্থনৈতিক কার্যক্রম ধান পাট এবং ডাল ছিলো প্রধান ফসল সম্প্রতি কৃষিক্ষেত্র বৈচিও বৈচিত্র্য আনার ফলে পোল্ট্রি বিল কাঠের কাটিং দুগ্ধজাত পণ্য মৎস চাষের মতো নতুন শিল্পের উত্থান ঘটেছে তারপরে বলি শিল্প ছোটো ও মাঝারি শিল্প বাঁকুড়ার অর্থনীতিতে ক্রমবর্ধমান ভূমিকা পালন করেছে তারপরে বলি পরিষেবা পর্যটন শিক্ষা এবং স্বাস্থ্যসেবা ক্ষেত্রের উন্নয়নের ফলে পরিষেবা খাতের প্রসার ঘটেছে তারপরে বলি অবকাঠামোগত পরিবর্তন পরিবহন রাস্তাঘাট রেলপথ ও বিমানবন্দরে উন্নয়নের ফলে বাঁকুড়ার সাথে অন্যান্য অঞ্চলে সুযোগ উন্নত হয়েছে তারপরে বলি বিদ্যুৎ বিদ্যুৎ সরবরাহে বৃদ্ধি এবং বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা উন্নয়নের ফলে বিদ্যুতের ঘাটতি কমেছে যোগাযোগ টেলি যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে মোবাইল ফোন এবং ইন্টারনেটে ব্যবহার বৃদ্ধি পেয়েছে এরপরে বলি সামাজিক পরিবর্তন শিক্ষা শিক্ষার হার বৃদ্ধি পেয়েছে এবং স্কুল কলেজের সংখ্যা বেড়েছে এবং সেখানে ছাত্রছাত্রী ভালো তারা দিনের দিন স্কুল যাচ্ছে এবং তারও তারা মাঠে দিনমজুর হয়ে আর খাটে না স্বাস্থ্য স্বাস্থ্যসেবা ও ব্যবস্থার উন্নয়নের ফলে শিশু মৃত্যু আরও ম্রি ও মাতৃ মিত্যু হার হ্রাস পেয়েছে জীবনযাত্রার মান জীবনযাত্রার মান উন্নত হয়েছে বিশেষ করে গ্রামীণ এলাকায় বাসিন্দাদের ওপর প্রভাব আয় অর্থনৈতিক উন্নয়নের ফলে গড় আয় বৃদ্ধি পেয়েছে কর্মসংস্থান নতুন শিল্পের উত্থানের ফলে কর্মসংস্থানের সুযোগও মিলছে এইভাবে বাঁকুড়া জেলা দিনে দিনে উন্নত হয়েছে